হ্যাঁ বলছি বলুন হ্যাঁ বলুন না

হ্যাঁ হবে হ্যাঁ ভালো হয় হ্যাঁ করুন হ্যাঁ বসা তো সেরকমভাবে হয়নি হুম সবাইকে নিয়ে জানানো যাবে তখনই সবার সাথে আলোচনা করা যাবে তো আমরা এখন দুজনেই আলোচনাটা করে নিই হ্যাঁ

হ্যাঁ সে নিয়ে তারপরে হচ্ছে কে কী কী অনুষ্ঠান হবে সেই নিয়েও তো আলোচনা করতে হবে তারপরে হচ্ছে কে কী অনুষ্ঠান করবে কে গান আবৃত্তি করবে

এক্সপার্ট আছে অবশ্যই আমরা করব এই দায়িত্বটা আমরা শুরু ইয়ে করেই করতে চাই হ্যাঁ ভালোই করেছেন আমাকে ফোনটা করেছেন হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ জানিয়ে দিন না আপনি সবাইকে আর আমি স্কুলের সবাই শিক্ষক শিক্ষার্থীদেরকেও জানিয়ে দেবো যেমন ওই মিটিংয়ে সবাই যেমন আসে আমি ভাবছি এবারে নয় অভিভাবকদেরকেও ডাকা হোক যেমন এসেও যেমন দেখুক যে ছেলেমেয়েরা কীরকমভাবে হচ্ছে মানে অনুষ্ঠানটা করছে কী

হ্যাঁ আপনি জানিয়ে দেবেন ঠিক আছে

হ্যাঁ দেখা হচ্ছে ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আর আপনার বাড়ির সবাই ভালো আছে ঠিক আছে হ্যাঁ রাখুন